হ্যালো এটা মিষ্টি হ্যাঁ হ্যাঁ ভালো কোয়ালিটির মিষ্টি পাওয়া যাবে হ্যাঁ রসগোল্লা কালো জাম সবই পাওয়া যাবে পাঁচ টাকা করে পিস পড়বে মিষ্টি

হ্যাঁ চলে আসবেন না মিষ্টি কোনও খারাপ হবে নে টাটকা মিষ্টি দেয়া হবে হ্যাঁ হ্যাঁ কোনও ক্ষতি হবে না চলে আসবেন মিষ্টি নিয়ে যাবেন তখন বলবেন পরে যে মিষ্টিটা খেয়ে তখন বলবে যে আপনার দোকানের মিষ্টি খুবই ভালো হয়েছে আমি নিজে বলবো নি তো সে খেয়ে বলবে হ্যাঁ মিহিদানাও পাওয়া যাবে যেই কোনও মিষ্টিই পাওয়া যাবে না টাটকা মিষ্টি এগুলা সব মিষ্টিগুলাই কী টাটকা হবে মানে রসগোল্লা কালোজাম মিহিদানা এগুলা টাটকা পাওয়া যাবে

ঠিক আছে কোনও অসুবিধা নেই কোনও অসুবিধা না